অবসর টাইমে আমি যে কাজগুলো করতে ভালোবাসি সেটা হল টিভি দেখতে পছন্দ করি টিভিতে গান শুনি বাংলা গান হিন্দি গান যেমন নেহা কক্করের অরজিৎ সিংয়ের এদের গান আমার খুব ভালো লাগে তারপর এরপরে আমি ঘুরতে যেতে খুব ভালোবাসি সেটা হোক পাহাড় দীঘা পুরী ভিক্টোরিয়া আমার বন্ধু বান্ধব আমরা সব একসাথে ঘুরতে যাই ঘুরতে গিয়ে আমরা ফটো তুলি তারপর খাওয়া দাওয়া করি তারপরে চলে আসি তারপর এসে আমরা বাড়িতে অবসর টাইমে ঘু রাস্তায় ঘুরতে যাওয়া বাইরে বসা ফ্রেন্ডরা তারপর আমরা কিছু হাতের কাজ তৈরি করি সেটা হোক হাতের আসন বোনা হোক তারপর যেমন হাতের কাজ হয় ওটা করতে ভালোবাসি তারপর পাহাড়ে ভালো লাগে নদী ভালো লাগে ঘুরতে খুব ভালোবাসি ঘোরাটা ঘুরতে গিয়ে ফটো তুলি কেনা জিনিসপত্র কেনাকাটি করি বন্ধুদের কিনে দেওয়া নিজের কিনা বাড়ির জন্য কিনে নিয়ে আসা এগুলো আমার শখের খুব ভালো লাগে